আমি একটি নতুন ছবি একেঁছি ও বর্ণনা করেছি এই আঁকা ছবিটি আমি অনলাইনের সাহায্য নিয়েছি এবং সেই অনলাইনে ছবিটি দেখেই আমার খুব ভালো লেগেছে অনলাইনে ছবির দৃশ্যটি ছিল একটি পাহাড় পাহাড়ের উপর থেকে ঝর্ণা ঝরছে লাল হয়ে সূর্য উপরে উঠছে গাছে পাখি বসে আছে এবং সাইডে যে নদী সেই নদীর ধারে কতকগুলি মেয়ে জল নিয়ে যাচ্ছে এই দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে এবং এই দৃশ্যটিই আমি ছবির মধ্যে তুলে ধরেছি